পুরুলিয়াতে স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এখনও অনেকাংশে পিছিয়ে রয়ে গেছে যেমন আমরা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে দেখতে পাই সেখানকার বয়স্ক মানুষদের বা কোনো শিশুদের যদি সেখানে অসুস্থতার শিকার হতে হয় সেখানে ঠিক মতো তারা চিকিৎসা পায় না এবং আমরা বয়স্কদের দেখতে পাই বিভিন্ন রোগের রোগের শিকার হতে হয় যেমন হৃদরোগ এবং নিউরোসিস এবং বার্ধক্যের ফলে কোমরে ব্যাথা বাতের বাতের ব্যাথা বাতে সমস্যা স্বাস্থ্যর সমস্যা নানান দিক দিয়ে সমস্যার শিকার হতে হয় এবং তারা সেখানে গ্রামের হসপিটালে গেলে সেখানে ঠিক মতো চিকিৎসার অভাবে তারা অনেক সময় মারাও যান এই এখানে যদি সরকার প্রশাসন খুব একটা উদ্যোগ নেন ভালো তাহলে সেখানে ভালো উন্নত মানের ডাক্তারের পরিষেবা দেওয়া যেতে পারে এবং তা এবং তাকে অ্যামবুলেন্সের সাহায্যে শহরাঞ্চলেও নিয়ে আসা যেতে পারে এবং এই যে পুরুলিয়া প্রশাসনের কাছে চাইব যে স্বাস্থ্যসেবা এবং সামাজিক অবলম্বনের দিক দিয়ে যাতে গ্রামাঞ্চলগুলোতেও উন্নত সাধিত হতে হয়